আমার শৈশবের স্কুলটা খুব ভালো ছিলো সেখানে আমার সব বন্ধুরা ছিলো আশেপাশে বন্ধু বান্ধবী তারা ছিলো সবাই একসঙ্গে পড়তে যেতাম স্কুলে যেতাম ভোরেরবেলা উঠে শীতের সময় স্কুলে যেতাম কুয়াশার মধ্যে দিয়ে দিয়ে থাকতো সেখানে আমরা সবাই মজা করতে করতে স্কুলে যেতাম বাড়ি আসতাম একসঙ্গে বসতাম খেলতাম খেতাম স্কুলে গিয়ে একসঙ্গে ঘুরতাম সেগুলো খুব ভালো ছিলো হুম কলেজে যাওয়ার জন্য আমার অনেক জায়গায় ফর্ম ফর্ম ফিল আপ করতে হয়েছে যেহেতু আমার গ্রামের দিকে বাড়ি তার জন্য আমার ইচ্ছা ছিলো একটু ভালো কলেজে পড়বো দূরের দিকে কলেজে পড়বো তো আমি দূরে কলেজে ভর্তিও হয়েছিলাম কিন্তু দূরে বলে আমার যাতায়াতের ভীষণ অসুবিধা হতো সেই সকালবেলা বেরতাম আর সেই সন্ধ্যাবেলা বাড়িতে আসতাম কলেজে গিয়ে আমার এ নানান ধরনের বন্ধু বান্ধব হয়েছিলো কিন্তু আশেপাশের আমার আশেপাশের যে ছোটোবেলার স্কুল লাইফের যে বন্ধু বান্ধব ছিলো তারা কেউ ছিলো না তাও তাদের সাথে খুব মজা করতাম একসঙ্গে আড্ডা দিতাম ঘুরতাম ঘুরতে যেতাম খাওয়া দাওয়া করতাম কিন্তু তাও স্কুল জীবনের মতো জীবন হয় না স্কুল জীবনটা খুব ভালো ছিলো স্কুল জীবনটা খুব সুন্দর ছিলো সেখানে অনেক ম্যাম অনেক টিচাররা অনেক ভালো ছিলো তারা আমাদেরকে আমাদেরকে অনেক ভালোবাসতো তাদের তাদের তাদের তো খুব মিস করি কিন্তু তাও কলেজ জীবনটা ভালো ছিলো একেবারে খারাপ ছিলো না কিন্তু স্কুল জীবনটা ভালো ছিলো বেশি কলেজ জীবনে এসে অনেক ভালো ভালো বন্ধু বান্ধব পেয়েছি অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি আমার সব থেকে পছন্দের সাবটে ছিলো ইতিহাস ঐতিহাসিক জিনিস নিয়ে পড়েছি জেনেছি এগুলো আমার খুব ভালো লেগেছে